পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল একটি শহর যেখানে বহু ধর্মের বহু ভাষা ভাষীর মানুষ এখানে বস বাস করেন সেই সুবাদে এখানে অনেক লোক থাকার সুবাদে অনেক ডাক্তার থাকা সত্ত্বেও কিন্তু ওষুধের দোকান সেই পরিমাণে নেই আমার মনে হয় আমি যদি একটা ওষুধের দোকান খুলতে পারি সেখানে চব্বিশ ঘন্টা ওষুধের দোকান খোলা থাকার সুবাদে রোগীরা এসে ওষুধ নিয়ে মানুষের জীবন বাঁচাতে পারবে এটি আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ যেটা এখানে খুললে আমার দোকানটা চলবে সাথে সাথে মানুষের জীবনটাও বাঁচবে এলাকার উন্নতি হবে কর্মসংস্থান হবে